ভারতের পরিবহন ব্যবস্থা সাধারণত খুব ভালো এখানে সাধারণত বাস ট্রেন ও এয়ারপোর্ট আছে সেখানে বিমান বিমান বন্দর আছে বিমান বন্দরেও মাঝে মধ্যে যারা বাইরে যায় সেখানে বিমান বন্দরে যেয়ে সেখানে থেকে বিমানে চেপে সেখান থেকেও বেড়াতে যায় এখানে সবথেকে যেটা একটু সমস্যা দেখা যায় সেটা হল যখন রাস্তা ঘাটে যখন বাসে করে দুর দুরান্ত কোথাও কেউ যায় তখন রাস্তার মধ্যে কিছু জাম থাকে বাস লরি বা ইত্যাদি কোন যানবাহন যেটা জাম থাকে সেটা ট্রাফিক রুলস ট্রাফিক থাকে কিন্তু ট্রাফিক যদি তুলনামূলক আরও বাড়ানো যায় তাহলে অনেকটাই এই জামের সন্মুখীন মানুষরা হবে না